জি আমি রমেশ ফার্নিচার থেকে বলছি ভ্যাকেন্সি খালি আছে কিন্তু হচ্ছে এক্সপিরিয়েন্স আচ্ছা বাইক আছে লাইসেন্স কিন্তু আমাদের এ যে যে বাইক এবং লাইসেন্স দুটোই চাই না হলে তো কাজ পাওয়া মুশকিল বাইকে বাইক ছাড়া তো এই যুগে কাজ নেই কিন্তু কথা হচ্ছে আমরা আলোচনা করে দেখব এবং যদি লাইসেন্স যদি আপনার নামে না যদি থাকে যদি অন্য কারও ব্যক্তির নামে থাকে যে কাজটা দিয়ে দিলাম তাহলে তুমি বাইক নিয়ে যাচ্ছ দেখলাম যে পুলিশ তোমাকে ঘিরে নিয়েছে দিয়ে তোমাকে সেখানে তোমার সঙ্গে উলটোপালটা মানে গন্ডগোল ঝামেলা প্রচুর হতে পারে ওই জন্য আমাদের মানে লাইসেন্সটা মোটামুটি জরুরি এবার লাইসেন্স ছাড়া তো কাজ নেই তবু আমরা একটা চেষ্টা করব যেমন কাজ পাওয়া যায় এছাড়াও ঠিক আছে আমরা দেখব এই কনট্যাক্ট নাম্বারে সাতটার সময় কল করবে আমরা সবাই মিলে আলোচনা করব যে কাজ পাওয়া যাবে না পাওয়া যাবে না কিন্তু হয় না তারপরে এটা এই লাইসেন্স ছাড়া তো বাইক বাইক নয় দিয়ে দিল কিন্তু লাইসেন্স তো দেবে না লাইসেন্স তো আমার চাই আর যদি তুমি বলো যে ফ্যামিলির চাই তাহলে ফ্যামিলির তো হবে না তাহলে আমাদের প্রবলেম হয়ে যাবে তাহলে তখন পুলিশে ঘিরে তোমাকে বলবে তাহলে নিয়ে এসো আপনাকে নয় চালাচ্ছেন নিজের লাইসেন্স করুন তারপর করবেন তাছাড়া আপনি যদি কাজটা পান হ্যাঁ হ্যাঁ আর হয়ে গেছে ও আচ্ছা আচ্ছা এইচ এস এইচ এস কত কত সালে ও এক্সপিরিয়েন্স মোটামুটি চার পাঁচ বছর আছে তাই তো আচ্ছা থ্যাঙ্ক ইউ ঠিক আছে রাখছি ধন্যবাদ